ভারতীয় চলচ্চিত্র আমার খুবই ভালো লাগে কারণ সৎ কারণ সত্য সত্যজিৎ রায়ের লেখা যে বইগুলি সেগুলি আমার খুবই ভালো লাগে এবং ভারতীয় সঙ্গীত ভারতীয় সঙ্গীত বলতে ভারতীয় সঙ্গীত এক অত্যধিক উঁচু পর্যায়ে পৌঁছে গিয়েছে কারণ এখানে অরিজিৎ সিংয়ের মতো গায়ক গায়করা আছে অরিজিৎ সিং বাদশা সমস্ত গায়কেরা খুবই ভালোভাবে গান করে আর আমি আমি একটু অ্যাডভেঞ্চারে এবং রোম্যান্টিক সিনেমা দেখতে ভালোবাসি এবং আমি কোনো ওয়েব ওয়েব সিরিজ ওয়েব সিরিজ বলতে ব্যোমকেশ একটু অ্যাডভেঞ্চারিক ওয়েব সিরিজ দেখতে ভালোবাসি আপনার প্রিয় আমার প্রিয় অভিনেতা হলো আল্লু অর্জুন এবং অভিনেত্রী সামান্থা এবং আমি পুষ্পা সিনেমার গানগুলি দেখতে খুবই পছন্দ করি কারণ আমি যেখানেই যাই এই সিনেমার গানগুলি আমি এই কানে হেডফোন লাগিয়ে বাসে ট্রামে ট্রেনে সমস্ত জায়গায় শুনি এবং আমার প্রিয় গায়ক হলো কুমার শানু কারণ নাইনটির দ নাইনটির দশকে নব্বইয়ের দশকে একজন সুবিখ্যাত গায়ক হলো কুমার শানু এবং তার সমস্ত গানগুলি আমার খুবই পছন্দের